আমি স্কেচ করে কিছু তৈরি করার চেষ্টা করেছিলাম কারণ ছোটোবেলা থেকে আমাকে স্কেচ করতে ভীষণ ভালো লাগে তাই আমি খাতা পেনসিল নিয়ে বিকেলবেলা হলেই বসে পড়তাম বসে যেয়ে ফুলদানি আঁকতাম কেক বানাতাম ছোটো ছোটো জন্মদিনের কেক বানাতাম এভাবে কিন্তু আমি স্কেচ করতাম স্কেচ করতে বসে সবাইকে দেখাতাম সবাই আমাকে খুব অনুপ্রাণিত করতো বলতো খুব সুন্দর হয়েছে তুমি এগিয়ে যাও অনেক বড়ো হবে তুমি এভাবে তারা সবাই মিলে আমাকে আশীর্বাদ করতো এই শিল্প নৈপুণ্যের সাহায্যেও আমাদের বাড়ি কিন্তু এভাবে সাজানো সম্ভব কারণ আমরা যখন একটা বাড়ি সাজাতে যাই আমি বা আপনি তারা কী করেন একটা ইঞ্জিনিয়ারকে তারা ডেকে আনেন তিনি কিন্তু স্কেচ করে একটি বাড়ি তৈরি হওয়ার পরিকল্পনা কিন্তু এই কাগজের মধ্যে তুলে দেখান তারপরে তিনি কিন্তু অপরজনকে দেখান সেই হিসেবে কিন্তু বাড়িটি তার তৈরি হয় এরকম স্কেচ করেও কিন্তু বাড়ি তৈরি করা যায় এবং আমরা বাড়িকে খুব ভালোভাবে সাজাতে পারি কোনো রকম কোনো অসুবিধা হয় না আমাদের মনের মধ্যে বাড়ি তৈরি খুব সুন্দর করার স্বপ্ন সবার মধ্যেই থাকে যে আমার বাড়িটি খুব সুন্দর হবে যেমন দু তলা হোক বা তিন তলা হোক যেমন ডিজাইনটা আমাদের খুব সুন্দর হয় তার জন্য আমরা কী করি যে ডিজাইনার স্কেচ করে ওনাকে আমরা প্রথমে ডেকে নিয়ে আসি বাড়িতে উনি এসে একটা কাগজে পেনসিলের মাধ্যমে ওই স্কেচটি করেন যে আপনার বাড়িতে এই ডিজাইনটি হবে এই ডিজাইনটি করলে আপনি আপনার বাড়িটিকে আরো ভালোভাবে সাজাতে পারবেন সেই হিসেবে কিন্তু আমরা ওনাকে বলি আপনি ওভাবে তৈরি করে দিন আমাদের বাড়িটিকে আপনি যেভাবে পরিকল্পনা করে স্কেচ করবেন বলছেন এভাবেও আমাদের বাড়ি কিন্তু সাজানো সম্ভব